হ্যালো কে বলছেন আপনি হ্যাঁ বলছি বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ কি করাতে চান আপনি

এখানে সাধারাণত তিন রকম তিন রকমভাবে চুল কাটা হয় ইউ কাটিং ভি কাটিং আর স্ট্রেট স্ট্রেটের জন্য এখানে নেওয়া হয় পনেরোশো করে ভি কাটিংয়ের জন্য নশো আর ইউ কাটিংয়র জন্য সাতশো আর এই পুজোর জন্য একটা স্পেশাল অফার আছে সেটা চুলে যাবতীয় কাজের জন্য তিন হাজার টাকার একটা অফার দেওয়া হচ্ছে আপনি কি করাতে চান দেখুন এটা তো আমাদের পার্লারের সমস্ত কাস্টমারের উপর ভিত্তি করে একটা দাম ধার্য করা হয়েছে সুতরাং আপনার চুল কিরকম কতটা সেটা তো আমরা এখন জানি না ঘনত্ব দৈর্ঘ্য কতটা সেটা দেখে আমাদের বলতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমাকে আগে চুলটা দেখতে হবে হ্যাঁ আপনি আসতেই পারেন এর আপনি কি আগে কোথাও চুলের জন্য কিছু করেছেন হ্যাঁ সেই জন্য আপনাকে পার্লারে আসতে হবে আর দামের ব্যাপার সেটা আপনার চুল না দেখলে আমরা তো বিচার করতে পারব না কালকে আমাদের একটু বেশিই ভিড় আছে পার্লারে আপনি যদি একটু পরের দিন আসেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ আর হ্যাঁ

আপনার আমাদের ঠিকানাটা জানা আছে তো আচ্ছা তা আপনি কি কাটটা করবেন আচ্ছা ঠিক আছে আপনি আসুন আপনার চুল দেখে তারপর বলা হবে হ্যাঁ ধন্যবাদ